হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ খুবই ভালো হয় আমাদের এখানে রথযাত্রা খুব সুন্দর হয় না নেই সেরকম কোনো কিছু নেই তাবে আমাদের খুবই ভালো লাগে দেখতে দোকান বস দোকান টোকান বাসে সব জায়গায় সারাক্ষণ লোকের ভিড় তিন চার তিন ধরে মেলা হয় ডান্স হয় নাচ গান হয় অনেক কিছুই হয় হ্যাঁ অনেক বার দেখছি বছরের পর বছর কেটে যাচ্ছে দেখছি

ই মলা হ্যাঁ এরকম কোনো কিছু হয় না এমাদের এখানে হ্যাঁ রথ যাত্রা হয় সবাই মিলে টানা টানি করে রথ নিয়ে এই সব আর কি ঠিক আছে দেখে দিচ্ছি